আমি কিছু দিন আগে আমার বাড়ির সামনের বাজার থেকে আমি একটি চুলে দেওয়া হেয়ার জেল কিনেছিলাম হেয়ার জেলটা খুব ভালো ছিল আমি প্রথম অবশ্য ব্যবহার করতে পারতাম না তারপর আমার পাশের বাড়ির একজন আমাকে বলে এটা এইভাবে তুমি ব্যবহার করো দেখ খুব সুন্দর হবে আর সত্যি সত্যি দেখলাম হেয়ার জেলটা ব্যবহার করে আমি যেমনভাবে ইচ্ছে চুল সেইভাবেই করতে পারছি যখন মনে হচ্ছে আমি এইদিকে মাথাটা আঁচড়াবো বা যখন মনে হচ্ছে চুলটা এইভাবে সোজা করে রাখব ঠিক সেই সময়ই আমি ওই হেয়ার জেলটা দিয়ে সুন্দরভাবে চুলটাকে সাজিয়ে তুলতে পাচ্ছি আর চুলটা চকচকও করছে লোকের চোখেও লাগছে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি জেলটা লাগিয়ে নানাভাবে চুলের ডিজাইন করে ব্যবহার করে থাকি আমার এই জিনিসটি খুব ভালো এবং পছন্দ হয়েছে এই জিনিসটি পেয়ে আমি খুব উপকৃত তাই আমি আপনাদেরকেও বলব যদি আপনারাও কোনো হেয়ার জেল ব্যবহার করেন তাহলে চুলটা খুব ভালো হবে এবং সুন্দরভাবে আপনি অনুষ্ঠানের জন্য চুলটা তৈরি করে নিতে পারবেন